আমরা বেশিরভাগ পাখিই কিন্তু খালি চোখেও দেখতে পায় কিন্তু যখন আমরা কোথাও বেড়াতে যাই বা কোথাও একটু গভীর জঙ্গলের দিকে গেছি তখন কিন্তু পাখিদের সেই মতো দেখা যায় না তাদের ডাক শুনে দেখতে হয় এবং ডাকে যখন খুব একেকটা পাখি থাকে খুব মিষ্টি সুরে ডাকে তার জন্য আমরা যদি দূরবীন বা স্কোপ ব্যবহার করি তাহলে কিন্তু তা সহজেই দেখা যায় এবং অনেক দূরে থাকলেও সেটাকে সহজেই কিন্তু মনে হবে যেন কাছে বসে আছে এবং কাছ থেকেই সেটা দেখা যায় অনেক অনেক ছোটো ছোটো পাখি আছে যেইগুলো কিন্তু দেখাই যায় না খালি চোখে খুব ছোটো যেমন মৌটুসি পাখি একটা রয়েছে সেটা কিন্তু দেখতে খুব ছোটো হামিং বার্ড আর সেই পাখিগুলোকে দেখতে গেলে যদি দূরবীক্ষণ যন্ত্র থাকে দূরবীন থাকে তাহলে কিন্তু সেই দূরবীনের সাহায্যে সহজেই কিন্তু সেটাকে বাড়িয়ে এবং সহজেই দেখা যায় বিশেষ করে ছোটোরা যখন ওই পাখিটাকে দেখে বা বড়োরাও দেখে তখন কিন্তু তারা একটা আনন্দ উপভোগ করে এছাড়াও আমাদের আরও অনেক রকমের পাখিও রয়েছে যেসব পাখিগুলো গায়ের রঙ খুব মিষ্টি গায়ের রঙগুলো এমনভাবে মিশে থাকে যেমন দেখে মনে হয় এমন একটার উপরে আরেকটা সাজানো আছে এই জন্য আমরা কিন্তু বেশিরভাগ কোথাও গেলে আমরা দূরবীন বা ব্যবহার করি বা স্পটিং স্কোপও ব্যবহার করতে পারি যা সহজেই কিন্তু যে কোনো জিনিসকে দূরের যে কোনো জিনিসকে কাছে দেখা যায় এবং সহজে সেটা দেখতে পাই আমরা